আমি রঘুনাথপুর হোটেল থেকে সন্ধ্যে আটটার সময় আটটি রুটি এবং দু প্লেট মাংস অর্ডার করেছি সেই খাবারের পরিমাণটি কমিয়ে আমি চারটি রুটি এবং এক প্লেট মাংস করতে চাই দয়া করে আমার অর্ডারটি পরিবর্তন করুন